হ্যালো নার্স দিদি হ্যাঁ আমি মমতা বলছি আর কদিন আগে তো হসপিটাল থেকে এলাম আমার পেটে একটা প্রচুর মানে একটা অপারেশন হয়েছিলো তো আমি ঠিক মতো খাবার খেতে পারছিনা আর একটু বলে দিন না কীরকম কী খাবার খাবো একটু বলে দিন আমাকে কিন্তু দিদি আমার তো মানে একটু তেল মশলা খেতে ইচ্ছা করছে তাহলে আমি সেটা কীভাবে কন্ট্রোল করবো নিজেকে হ্যাঁ বাড়ির লোকেরা অনেকদিন থেকে মাংস খাবো খাবো করছে কিন্তু আমার জন্য খেতে পারছে না তাহলে সেটা আমি কীভাবে খেতে পারি মাংসটা আচ্ছা দিদি যদি কোনও অকেশন বা আমার বিয়েবাড়ি পড়েছে তাহলে এবার আমাকে তো যেতে হবে না গেলে আমার আত্মীয়রা ছাড়বে না তাহলে আমি সেখানে গিয়ে কী করবো আমি নাও বলতে পারবো না যে আমি মাংস খাবো না আমার এই সদ্য একটা অপারেশন হয়েছে তো সেখানে আমি কী করতে পারি আচ্ছা ম্যাডাম তাহলে হচ্ছে আমি ওষুধগুলো ঠিক মতই খাবো তারপরে এ আমি আর মানে কতদিন পরে আর আপনার চেম্বারে দেখাতে যেতে পারবো ঠিক আছে ম্যাডাম